আমার প্রিয় বারি বাইক হল ইয়ামাহা এফজেড আমার কাছে এখন আছে গ্ল্যামার আমার বাইক পছন্দ গ্ল্যামার ডিস্কভার ডিস্কভার ওয়ান টোয়েন্টি ফাইভ আর গ্ল্যামার আর আমার সবচেয়ে পছন্দ বাইক ইয়ামাহা এফজেড আমার অনেক পছন্দ কিন্তু কিনতে পারছি না পয়সার সমস্যা